আমি কেনা বইই বেশি পড়তে ভালোবাসি কেনা বই বিভিন্ন ধরণের বই বই দোকানে গিয়ে পছন্দ করে দেখে তারপরে আমি বই কিনি সেই বইগুলো আমার খুবই পড়তে ভালো লাগে অবশ্য আমি অডিওবুকও অনেক শুনেছি কিন্তু সেগুলো আমার তত ভালো লাগে না আর ইলেকট্রনিক্স উপায়ও যে বই সে বইও দেখেছি আমার খুব একটা ভালো লাগে না তাই আমি কেনা বইই পড়তে বেশি পড়তে ভালোবাসি